সেলাই করার জন্য আমরা বিভিন্ন রঙের নির্বাচন করে থাকি বিভিন্ন কালারের সুতো এবং ওই প্যালেটে নানা রকমের রং থাকে তবে আমি বিশেষত একটু কালারফুল ভালো কালার পছন্দ করতে এবং তাই দিয়ে সেলাই করতে ভীষণ ভালোবাসি আমার প্যালেটে যেমন লালের সঙ্গে হলুদ বিভিন্ন ধরনের কম্বাইন করেও আমরা সেলাই করে থাকি লাল হলুদ সবুজ সবুজের সঙ্গে সাদা কী নীলের সঙ্গে হালকা কোনো পিঙ্ক গোলাপি এই রকম বিভিন্ন কালার আমরা ব্যবহার করে থাকি এটা আমার মনে হয় দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভীষণ ভালো লাগে তাই এবং আমার কাছে এগুলো টিপস মনে হয় যে কালার নির্বাচন যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে বা যে কোনো কালারের ক্ষেত্রে কালার নির্বাচন করা প্রথমে ভীষণ প্রয়োজন এবং সেই নির্বাচনের ওপরই আমার ওই সেলাইয়ের কাজটা নিঁখুতভাবে সুন্দরভাবে তৈরি হতে পারে যেমন আমার প্রিয় রঙগুলো হলো তার মধ্যে লাল হলুদ বেগুনি গোলাপি হালকা গোলাপি হালকা আকাশি রং পার বেগুনি কালার এগুলোই আমার বেশি বেশি ভালো লাগে এবং এগুলো দিয়েই কালারগুলো ফুটিয়ে তুলতেও আমার খুব ভালো মনে হয়